আমি আমার বাইকটিকে প্রায় প্রত্যেক দিনই বাইরে থেকে যখন আসি তখন মুছি সপ্তাহে এক দিন করে শ্যাম্পু দিয়ে আমার বাইকটিকে ধুয়ে পরিষ্কার করি আমার বাইক চালানোর সময় কখনো কখনো হয়তো ক্লান্তি লাগে যখন আমি অনেক দূরে যাই খুবই আনন্দ হয় লং ড্রাইভে যাই তখন খুব আনন্দ হয় বাইকে গেলে বাতাস খেয়ে খেয়ে যাওয়া যায় তাছাড়া বাইকে গেলে আমি চারিদিকের পরিবেশটা চারদিকটা দেখে দেখে যেতে পারি হয়তো কোনো সময় কোথাও সরু রাস্তা পড়েছে সেই রাস্তায় বাইকটা চালাতে অসুবিধা হয় না কিন্তু যদি আমি চার চাকায় যেতাম তাহলে হয়তো সেই জায়গায় ওই বাইকটা যেতো না তাই আমি আমার বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি কি কখনো কখনো খুবই ক্লান্তি হয় যখন ক্লান্তিকর হয় তখন হয়তো আমি একটু যায় গাছের তলায় বসে গেলাম তারপর আবার বাইক নিয়ে চললাম তবে বাইক নিয়ে আমি খুবই সতর্কতা অবলম্বন করি কারণ বাইকে যাওয়ার সময় সবসময় আমি দেখি যে বাইকের পেছনে কোনো গাড়ি আসছে না কি সেইটি সামনের কাচের আয়নার মধ্য দিয়ে দেখতে পাই এই এইভাবেই আমি বাইক চালাই